আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠি ওঠার পরে আমি একটু মাঠে ছুটতে যাই মাঠে ছুটে টুটে এসে আমি একটু ছোলা খাই তারপরে একটু গুড়ের শরবৎ খাই তারপরে আমি একটু ব্যাম ট্যাম করি করার পরে আমি রেডি হয়ে টিউশনিতে পড়তে চলে যাই টিউশন থেকে আমি আসি এসে আমি স্নানটান করি করে হালকা একটু টিফিন করি করে আমি এগারোটার সময় কলেজে চলে যাই কলেজে গিয়ে বারোটার দিক করে হালকা কিছু খাবার খেলুম খাওয়ার পরে আমি দুটোর সময় বাড়িতে চলে আসি দুটোতে বাড়িতে চলে আসার পরে আমি বাড়িতে খাবার খাই খাবার খাওয়ার পরে আমি ঘুমিয়ে পরি ঘুম থেকে উঠে আমি একটু ফোন নিয়ে ঘাঁটি ফোন ঘাঁটা হয়ে যাওয়ার পরে আমি ছটার দিক করে পড়তে বসি আমার পড়া হয়ে যাওয়ার পরে আমি রাত্রেবেলায় নটার সময় খাই বাড়িতে ভাতটাত খাওয়া হয়ে যাওয়ার পরে আমি রাত্রেবেলায় ঘুমিয়ে পরি